হ্যাঁ আমি কি রিয়ার সঙ্গে কথা বলছি হ্যাঁ আচ্ছা আমি আমি একজনের কাছ থেকে আপনার ফোন নম্বারটা পেয়েছি তো আমার বাবা মা বাড়িতে খুব অসুস্থ একদম শয্যাশায়ী বললেই হয় তো আমি একটু চাইছিলাম যে ওদের দেখাশোনার জন্য তো আপনি কি আসতে পারবেন মানে চব্বিশ ঘন্টাই আমার লাগবে আমার না আমার সবসময়ই ওদের দেখাশোনা করতে হবে ওদের ওদের পরিচর্যাটা করতে হবে হ্যাঁ ওদেরকে ওদের একটু হুম হ্যাঁ গা মোছানো কি কোনোদিনও একটু স্নান করিয়ে দেওয়া একটু খাইয়ে দেওয়া ওষুধ দেওয়া টাইম মতো এ ছাড়া আর সেরকম অন্যকিছু করতে হবে না আমার বাড়ির কোনো কাজকর্ম করতে হবে না শুধু আমার বাবা মাকে ঠিক মতো সেবা করলেই হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর কী রকম কী ওখানকার একটা তো ইয়ে আছে কী রকম কী লাগে পারিশ্রমিক সেটা জানলে আমার ভালো হতো আরকি আচ্ছা ওটা কি দুশো টাকা করে কম করা যায় না ছশো টাকা হলে ভালো হতো বুঝতে পারছি এতক্ষণ শ্রম দিতে হবে আপনাকে কিন্তু আরো মানে আমার পক্ষে ভালো হত ছশো করে হলে সেটা হলে খুব আচ্ছা ঠিক আছে এখন আমার খুবই দরকার ঠিক আছে এমনি আমার বাড়িতে অন্য কোনোরকম কোনো কিছু আপনার অসুবিধা হবে না আপনার যেরকম যেটা প্রয়োজন হ্যাঁ সারাদিন যেহেতু থাকবেন আপনার যেগুলো প্রয়োজন দরকার হলে খাবারও নিয়ে আসতে হবে না এখানে সেটা হয়ে যাবে খাওয়া দাওয়াটা আমার বাড়িতেই করবেন কেমন আপনার যদি অসুবিধা না থাকে সেটা আমার কোনো সমস্যা নেই শুধু বাবা মাকে আমার ভালো করে একটু নিজের মতো করে নিজের ভেবে দেখলেই হবে ঠিক আছে ওই টাকাতেই আমি রাজি ও ঠিক আছে তাহলে তো খুবই ভালো হয় আর তাহলে আমি ওইটা মানে আশা রাখতে পারি তো আসবেন তো ঠিক আছে তাহলে কী কী নিয়ে আসতে হয় ওই যেগুলো এ এ এতে তো আবার কাগজ পত্র আর আমার মনে হয় যে একটু কাগজ কলম করে নেওয়াই ভালো হ্যাঁ সেটা আপনার পক্ষেও সুবিধা আমার পক্ষেও সুবিধে আর সেই সবগুলো নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুব ভালো লাগলো কথা বলে ধন্যবাদ